কৃষির ক্ষেত্রে আমার প্রিয় দিক কোনো গাছ বা বীজ পোঁতা কারণ এই জিনিসটি আমাকে মনে করায় এই জিনিসটি আমাকে এই অনুভূতিটি দেয় যে আমি একটা প্রাণের রোপণ করছি যে প্রাণটা থেকে হয়তো পরবর্তীকালে ফসল হয়ে সেই ফসল আমারই খাদ্য হবে এবং তার সঙ্গে আমি বহু মানুষের খাদ্যের যোগান দিতে পারবো